আমি একদিন আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম যেয়ে দেখলাম যে ও একটা ছোট্ট সুন্দর বাগান করেছে সেখানে গোলাপ গাছ আছে টগর গাছ আছে গাঁদা গাছ আছে খুব সুন্দর দেখতে লাগে আমি তখনই ভাবলাম মনে মনে যে আমিও একটা ছোট্ট বাগান করবো তখন আমি বাড়িতে গেলাম আর মা বাবাকে বললাম আমিও বাগান করতে চাই মা বাবা বললো কী এতো ছোট বয়সে বাগান করবি না কিছুতেই হবে না আমিও জেদ করি আমি একটা ছোট্ট জায়গা বাবা মার কাছ থেকে নিলাম যে না আমি এখানে একটা বাগান করবোই করবো মা বললো ঠিক আছে নে কর দিয়ে তারপরে সিদ্ধান্ত করলাম যে হ্যাঁ আমি এখানেই বাগান করবো তারপর যেয়ে মাটি কুপিয়ে কিছু নার্সারি থেকে গাছ এনে বাগানটাকে সুন্দরভাবে গোছ করে দিলাম আমার বাবা বেড়া করে দিল সুন্দরভাবে একটা গেট করলো যাতে আমি বেরিয়ে ঢুকে আসতে পারি আর ফুল গাছগুলোর যত্ন নিতে পারি সেই জন্য আমার বাবা বললো যে এই বাগান তো করেছিস যত্ন কিন্তু তোকেই করতে হবে আমি বললাম ঠিক আছে এইভাবেই আমি বাগানটা চালু করে নিলাম